কী এক আবার এখন মেসেজ পাঠালো ব্যাঙ্ক থেকে আমি তো বুঝতেই পারছি না এরা কী বাবা কতবার কাগজ জমা দেবো আমি তো দিয়ে এলাম আবার বলছে আমার মেয়েগুলো সব ভুল আধার কার্ডের এগুলো সব ভুল কে আবার যাবে ওই এগুলো করতে আর এই একা আমি কোন দিকে ছুটব ভালো লাগে না আর সরকার যে কী করছে না এই আজকে এই লাগবে কাল সেই লাগবে হঁ আমি এখন কী করি এই তো কাগজপত্রগুলো সব জমা দিয়ে এলাম আবার আমাকে নতুন করে জিজ্ঞেসা করতে হবে ভালো লাগে না আবার না দিলেও তো আমার বারধক্যবাত্তা সব আটকিয়ে দেবে সব কিছুই তখন আমি আমার কী করবো এইসব না কখন যে কী করি আর এই ব্যাংকের লোকেরাও হয়েছে মানে একটা কেজি ছুতো পেলে হয় নিজেরা খাটবে না সব করো অথচ নিজেরা একটু দেখলেই করতে পারে তা নয় ওই লোকদের দিয়ে সব কিছু করাবে আর ওরা শুধু বসে থাকবে এই সব আর ভালো লাগে না কখন যে কী করি না এই এখন সময়ও নেই আবার সেই জেরক্স করতেও ছুটতে হবে কতগুলো জেরক্স করেছি আর ভালো লাগছে না জেরক্স করো করেো বোধহয় পয়সাই শেষ হয়ে যাবে এইখানে আমি আবার এক্ষুনি যাবো না পরে যাবো না পরে গেলেই ভালো হয়